ডায়াবেটিস মোকাবিলা করার জন্য আমার গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে অবশ্যই সেসমস্ত প্রতিকারের কিছু উল্লেখযোগ্য হচ্ছে যেমন ধরুণ তিতো খাবার খাওয়া যেমন কালমেঘ পাতা খাওয়া প্রত্যেক দিন সকালে তারপরে নিমপাতার রস খাওয়া করলার জুস খাওয়া তাছাড়া আরো যে সমস্ত ঘরোয়া যে সমস্ত স্বাস্থ্যকর উপাদানগুলি রয়েছে যেমন কাঁচা হলুদ খাওয়া আর তাছাড়াও রয়েছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে নানা ধরনের খাবার সে সমস্ত খাবারগুলি গ্রহণ করা নিয়মিত সময়ে সেইভাবেই আমরা ডায়াবেটিসকে মোকাবিলা করে থাকি আমাদের গ্রা ঘরোয়া পদ্ধতিতে